হ্যালো হ্যাঁ আপনি কি ডেলিভারি বয় বলছেন আমি একটি খাবার অর্ডার করেছিলাম এবং সেটির জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি না আমি যে খাবারটি অর্ডার করেছিলাম সেটি আমি সন্ধ্যেবেলার টিফিন হিসেবে খেতে খাবার জন্য অর্ডার করেছিলাম তো আমি জানতে চাই আর আমার ডেলিভারি হতে আর কতক্ষণ লাগবে আমার আমার ডেলিভারিতে ওয়েবসাইটে তো সন্ধ্যে ছটার টাইম দেওয়া ছিল তো সে এখন সাড়ে ছটা বেজে গেল তো আমার অর্ডার এখনও আমার বাড়িতে এসে পৌঁছাল না হ্যাঁ তো আসতে আর কতক্ষণ টাইম লাগবে এবং এখনও কেন এসে পৌঁছাচ্ছে না এটা আমি কি জানতে পারি কেন না আমি তো আমি এবং আমার বাড়ির সব সদস্যরা বাড়ির বাচ্চা থেকে বয়স্করা সবাই বসে আছে এই খাবার অর্ডার আসার পর আমরা সবাই মিলে সেইটি খাবারটা টিফিন করব সেই জন্য আমরা বসে আছি এখনও কেন এসে পৌঁছাচ্ছেন না আপনি আপনার কি কোনো সমস্যা হয়েছে তো সে আপনি আমাকে বলতে পারেন আর কতক্ষণ টাইম লাগবে সেটা বলুন আমি অপেক্ষা করে আছি ওই খাবারটার জন্য